হ্যাঁ অবশ্যই আমি ভারতের পাঁচটা রাজ্যের নাম বলতে পারবো যেমন একটি হচ্ছে রাজস্থান আর একটি উড়িষ্যা তারপর অন্ধ্রপ্রদেশ তারপর পশ্চিমবঙ্গ আমার নিজস্ব রাজ্য পশ্চিমবঙ্গ এবং আর একটি হচ্ছে কেরালা